স্থানীয় কিছু খেলাধূলা বা বিনোদনমূলক ক্রিয়াকলাপ যা পুরুলিয়া জেলায় জনপ্রিয় সেগুলি হল অন্যান্য জেলার মত ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি জনপ্রিয় কিন্তু অন্যান্য জেলার থেকে পুরুলিয়া জেলার অন্তর্গত কিছু কিছু গ্রামে ভলিবলের উন্মাদনা যথেষ্ট বেশি কয়েক মাস আগেই পুরুলিয়া জেলার ছরহা গ্রামে পিভিএল অর্থাৎ পুরুলিয়া ভলিবল লিগ অনুষ্ঠিত করা হয় সেখানে উচ্চ মানের খেলোয়াড়রা বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন যেমন পঞ্জাব দিল্লী ইত্যাদি শহরগুলি থেকে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ধরনের পুরস্কারও রাখা হয় শুধু বাইরের খেলোয়াড়রা না সেখানকার স্থানীয় বাসিন্দারা বা আশেপাশের গ্রাম থেকেও অনেক মানুষই যোগদান করে থাকে এই কার্যকলাপগুলি পুরুলিয়া জেলার মানুষকে একত্রিত করে এবং এখানে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন জায়গা থেকে খেলা দেখতে আসে